আমি আমার রান্নাঘরে থাকা বিভিন্ন পাত্রের বর্ণনা দিতে পারবো যেমন আমাদের বাড়িতে একটি ছোটো ছোটো হাঁড়ি আছে একটা বড়ো হাঁড়ি আছে যখন কোনো আত্মীয়স্বজন আমাদের বাড়িতে আসে তখন সেই বড়ো হাড়িতে আমরা ভাত করি এবং যখন আমরা নিজেরা পরিবারের মধ্যে থাকি তখন সেই ছোট হাঁড়িতে ভাত করি এবং একটা বড়ো কড়াই আছে এবং ছোটো কড়াই আছে বড়ো কড়াইয়ে আত্মীয়স্বজন এলে আমরা রান্না করি ভাজা ভাজা করি চাটনি করি আর যখন আর যখন নিজের পরিবারের মধ্যে থাকি সেই ছোটো কড়াইয়ে আমাদের যাবতীয় রান্না বান্না হয় এবং আমাদের একটি বড়ো ডেকচি আছে যেটাতে বিরিয়ানি করা হয় ছোটো ছোটো একটি বাটি আছে যেটাতে আমাদের পায়েস টায়েস পায়েস চাটনি করা হয় কড়াইয়ের মধ্যে আমরা লুচি লুচি করি থালা আছে যেটাতে আমরা ভাত ভাত বিভিন্ন যাবতীয় তরকারি খায় ছোটো ছোটো বাটি আছে যেগুলোতে আমাদের তরকারি চাটনি মাছ মাংস রেখে আমরা খেতে পারি চামচ দিয়ে আমরা চাটনি চাটনি হোক পায়েস হোক যেগুলো আমরা আমাদের নিতে সাহায্য করে বা ব্যবহৃত করি আমরা ব্যবহার করি গ্লাস আছে যেটা দিয়ে আমরা জল জল খাই ছোটো ছোটো কয়েকটি ছোটো ছোটো গ্লাস আছে ছোটো ছোটো ছোটো গ্লাস বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় এবং বড়ো বড়ো গ্লাস যেগুলো যেগুলো বড়োদের জন্য ব্যবহার করে থাকি এবং আমাদের কয়েকটি ছোটো ছোটো ছোটো ছোটো ডেচকি আছে যেগুলোতে আমরা ডাল বিভিন্ন রকমের তরকারি শাকসবজি এগুলো রাখতে আমরা ব্যবহার করে থাকি